না আমি কখনও কোনো ধুমকেতু বা উল্কাপাতকে পৃথিবীতে পড়তে দেখি নাই কিন্তু একবার আমার নজরে এসেছিলো যে পৃথিবী থেকে অনেকগুলো উল্কাপাত মাটিতে এসে পড়ছে এবং সেইগুলো দেখার ফল সেইগুলো সবার কাছে একটা স্বর্গীয় বা স্মরণীয় ঘটনা হিসেবে মুগ্ধ হলো কিন্তু পিথিবীতে কোনো মানুষ দেশ থেকে চলে গেলে এবং তারা তাদের বাইরে যেয়ে যেয়ে মুগ্ধতার জিনিসগুলো দেখতে পায় সেগুলোকে দেখে তারা যে স্থানান্তরিত হয় এবং দেশে দেশে রাজ্যে রাজ্যে তারা ব্যক্তিগতভাবে দেখেছেন কিন্তু গ্রহ বা নক্ষত্র কখনও পৃথিবী থেকে নিচে পড়তে তারা দেখে নি